সুস্থ প্রাণীর লক্ষণ হচ্ছে একটা সুস্থ প্রাণী যে গরু একটা গরু ঠিক মতন খাওয়া দাওয়া শোয়া থাকা ঠিক মতন থাকা হাঁটা চলা ঠিক মতন ঘাস খাওয়া ঘুমানো দেখে সুস্থ গরু বলে দেখে বোঝা যায় লক্ষণ হচ্ছে যে একটা গরু ঠিক মতন খাওয়া দাওয়া না করলে সেটাকে অসুস্থ মনে হয় পরামর্শে আমি যে একটা গরু নেব সেটা কার সাথে পরামর্শ নেব হ্যাঁ অবশ্যই নেব যে আমি গরুটা বুঝতে পারলাম না যে গরুটা কেমন সুস্থ কী অসুস্থ হবে আমি আমার কাকাকে দেখে নিলাম যে কাকা চলো আমি একটা গরু কিনবো কীভাবে বুঝবো যে এই গরুটা সুস্থ আমার কাকা দেখে বললো যে ওই গরুটাই সুস্থ আছে মোটাসোটা চেহারা খুব সুন্দর এটাই সুস্থ গরু অসুস্থ গরুরা ঝিমিয়ে থাকে চেহারা ভালো না এটাই অসুস্থ তাই আমি বুঝলাম কাকার থেকে যে সুস্থ গরু অসুস্থ গরু তাই পরামর্শ নিয়ে সেই গরুটাকে আমি কিনলাম কিনে নিয়ে আসলাম বাড়িতে